আমার নাচের প্রতিযোগিতা তেমন স্কুল জীবনে কোনো ছিলো না স্কুল জীবনে যে বার্ষিক অনুষ্ঠান তাতে আমি অংশগ্রহণ করতাম এবং এখানে বিভিন্ন ধরনের গানে আমাদের নাচ করতে হত যেমন রবীন্দ্র সঙ্গীত লোক গীতি নজরুল গীতি আধুনিক গান প্রভৃতি এখানে কোনো প্রতিযোগিতা খুব কম ছিলো কিন্তু আমাদের যে পাড়ার সরস্বতী পুজোয় এখানে খুবই চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে কারণ আমদের ভালো ভালো কিছু নৃত্য শিল্পী তারা নৃত্য পরিবেশন করে দর্শকদেরকে অনুপ্রাণিত করে তুলতেন এছাড়াও আমাদের নাচের প্রতিযোগিতায় যে বাইরে বাইরে যেতে হয় তখন আমরা খুবই ভালোভাবে প্রতিযোগিতায় প্রতিযোগীদের সাথে আমরা নিজেদের মানিয়ে তুলতাম এবং দর্শকদেরকে অনুপ্রাণিত করে তুলতাম